হ্যাঁ আমি ভিডিও গেম খেলেছি আর ভিডিও গেম সম্পর্কে আমি সচেতন তো আমি ভিডিও গেম খেলেছি তার নাম হলো সিএসসিওসি তা সিওসি খেলার নিয়ম হচ্ছে তোমার একটা টাউন হল থাকবে টাউন হল এবার তোমার সৈন্য থাকবে তোমাকে অপর গ্রাউন্ডে গিয়ে তার গ্রাম ধ্বংস করে তার সব সোনা তার রক্ত সব লুঠ করে নিজের ঘরে এনে নিজের ঘরকে কীভাবে উন্নত করা যায় নিজের নতুন উন্নত মানের মেশিন পার্ট যন্ত্র ডিফেন্স কামান সব কিছু এই সব ডিফেন্সের মধ্যে রাখতে হয় তো যখন আক্রমণকারীরা আসবে এই ডিফেন্সিভগুলো খুব কাজে লাগে যেমন তোপ রয়েছে কামান রয়েছে এবং আর্চার টাওয়ার রয়েছে আর্চার টাওয়ারের কাজ হলো তীর মারা আর এরকম রয়েছে ডিফেন্সিভ তো আর যে যখন অ্যাটাক করতে যাবে সৈন্য নিয়ে যেতে হয় সৈন্য যেমন রয়েছে গবলিং রয়েছে তার কাজ হলো লোটা আর যেমন রয়েছে বারবিয়ান তার কাজ হলো এক এক করে ধ্বংস করে দাওয়া আর যেমন রয়েছে আর্চার তার কাজ হলো সব কিছুকে লুটে নেওয়া এবং সব কি ধ্বংস করে দেওয়া এবং রয়েছে ড্রাগন রয়েছে ড্রাগন আকাশ পথ থেকে যায় আকশ পথ থেকে গিয়ে পুরো সবই গ্রাউন্ড পুরো ধ্বংস করে দেয় এবং খেলাটির টাউন হল শেষ করতে পুরোটা যদি ধ্বংস করা যায় তখনই শুধুমাত্র হানড্রেড পারসেন্ট লোটা যায় এবং যখন নাইনটি নাইন পারসেন্ট হয় তখন কিন্তু তুমি কাপ পাবে না যখন হানড্রেড পারসেন্ট হবে তখনই তুমি কিছু কাপ পাবে এবং ওই কাপ তোমার জেমস সব ওইগুলো কালেক্ট করতে হয় যতো কাপ হবে তত তুমি নতুন নতুন খেলা অ্যাটেন্ড করতে পারবে বড়ো বড়ো খেলা নিয়ে তুমি খেলতে পারবে আর এই গেমটা বাচ্ছারাও খেলে বড়োরাও খেলে কোনো ঝুঁকি নেই এই গেম খেললে সবই ভালো কিন্তু গেমটার মধ্যে সবই ঠিক রয়েছে কিন্তু বিদেশি গেম আমাদের দেশে এই গেম বিশালভাবে চলছে এই গেমকে নিয়ে অনেক রকম কথা উঠছে তো এই গেম খুবই উন্নতমানের গেম তো এই গেম সবাই খেলে এই গেম ছেলেরা থেকে মেয়েরা সবাই খেলছে তো এই গেমের নিয়মাবলি এই আর এবং এই গেম খেলতে গেলে কোনো না কোনো রকমের পয়সা কাটে না ফোন থেকে শুধুমাত্র গেমটাকে ডাউনলোড করে গেমটা খেললেই কোনো রকম পয়সা কাটবে না ফ্রিতে গেমটা খেলা যায়